আমার কাজের জায়গায় একদিন দুজন কর্মীর মধ্যে খুবই ঝামেলা বেঁধে গিয়েছিল সেই পরিস্থিতিতে আমি দুজন কর্মীর ঝামেলাটি ভালোভাবে এ বন্ধ করিয়ে তাদের দুজনকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিই তখন আমাকে আমার কাজ এবং ওই দুজনের কাজ নিজেকে করতে হয়েছিল এইভাবে আমি ওই কঠিন পরিস্থিতি সামলেছিলাম